হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রোহিতের বাবা বলছি তা আপনি কে বলছেন বলুন তো ও ইস্কুলের হ্যাঁ বলুন হুম পিকনিকটা কবে হবে বেশ ঠিক আছে কিসে করে যাবেন ওই কোন কোন ক্লাসের ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন ও সব ক্লাসের ছাত্ররাই যাচ্ছে না আচ্ছা বলছি কত চাঁদা করেছেন দিদিমণি বলছি ও মানে আমরা চাইলে কি যেতে পারি অভিভাবকরা চাইলে আচ্ছা এমনি তাহলে যাচ্ছেনটা কোথায় সেটাই জানা হল না জানা হল না বেশ সকালে কটায় বেরোতে হবে তাহলে সেদিনকে হুম হুম হুম কী কী খাওয়াদাওয়া হবে ওখানে কী খাওয়াদাওয়া হবে মেনু মেনু কী আছে স্যার এই একশো টাকাটা কদিনের মধ্যে জমা দিতে হবে তাহলে আপনি দায়িত্ব করে যদি একটু দায়িত্ব করেন বা আপনার বিদ্যালয়ের যে আরো শিক্ষকরা রয়েছে শিক্ষিকারা ওঁরা যদি দায়িত্ব করেন তাহলে আমার কোনও আসুবিধা নেই ঠিক আছে তাহলে ম্যাডাম আমি আপনাকে দুদিন পরে একবার নিজে থেকেই ফোন করে জানবো হ্যাঁ আচ্ছা